আমি মনে করি রাসায়নিক কীটনাশক মাটি ধ্বংস করছে কারণ এই রাসায়নিক সারের জন্যে মাটির উর্বরতা কমে যাচ্ছে মাটিটা একটু দুর্বল হয়ে যাচ্ছে আমি যদি নিজে গোবর সার বা পচা কিছু ঘরের শাকসবজি পচা এগুলো যদি মাটিতে দিই আরও হয়তো মাটির উর্বরতা শক্তি বাড়বে এবং এইটাই আমি বিকল্প পদ্ধতিগুলি বললাম আপনাদেরকে আমরা চাই রাসায়নিক সারের বদলে রাসায়নিক বা কীটনাশকের বদলে সবাই গোবর সার বা জৈব সার ব্যবহার করুক